খেলাধুলার জীবনের গুরুত্বপূর্ণ কেন খেলাধুলার জীবনে গুরুত্বপূর্ণ বটে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ যেমন খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ঠিক থাকে লিমিটে খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য যেমন ঠিক থাকে তেমনই খেলাধুলা করলে তারপর খেলাধুলা করার পরে নিজের দেশ এগিয়ে যাবে অন্যের দেশের থেকে আস্তে আস্তে এগিয়ে যাবে খেলাধুলাটা তাই খুবই ভালো করে করা করা উচিত ভারতের খেলাধুলা প্রচারের জন্য কি করা উচিত ভালো করে খেলাধুলা প্রচারের জন্য যেমন হ্যান্ডবিল দরকার হয় হ্যান্ডবিলের মাধ্যমে প্রচার করা উচিত সেখানে প্রচার করে জানা জানি হওয়ার ফলে তারা সবাই খেলাধুলা করতে আসবে এবং ছোটো ছোটো ক্লাব এবং বড়ো বড়ো ক্লাবদিকে খেলা ছাড়া উচিত যাতে সবাই জানতে পেরে সেই মাঠে খেলতে এসে ভালো করে খেলা খেলাধুলা করতে পারে এইভাবে প্রচার করা উচিত ছোটো ছোটো ক্লাবে কোনো একটা কাগজে লিখে যোগা সেই কাগজটা চিঠির মাধ্যমে পাঠিয়েও দেওয়া যায় কোনো ক্লাবকে এবং ফোনের মাধ্যমে এখন মোবাইল ফোন যেমন চলছে তেমনি মোবাইল ফোনের মাধ্যমেও যোগাযোগের মাধ্যমেও সবাইকে জানানো যায় যেতে পারে যে এখানে খেলা হচ্ছে যাতে সবাই এসে সেই খেলায় অংশগ্রহণ করতে পারে